এই যে ডেঙ্গু ম্যালেরিয়া যে জ্বর হচ্ছে আমাদের পরিবেশের দূষণের কারণেই হচ্ছে এবং আমাদের বাড়ির আশেপাশে সব কিছু জঞ্জাল বা কোনো বন জঙ্গল থাকলে কেটে পরিষ্কার করে রাখার দরকার এবং যখন ডেঙ্গু বা ম্যালেরিয়া জ্বর হবে তখন আমাদের প্যারাসিটামাল বা কোনো ছোটোখাটো ডাক্তারের কাছে না গিয়ে আমাদের মনে হয় স্বাস্থ্যকেন্দ্র বা হসপিটালে গিয়ে অ্যাডমিট হয়ে গিয়ে সেখানে রক্ত টেস্ট করে সেখানে ভালো চিকিৎসা করে সেটা সারানো যাবে এবং ডেঙ্গু ম্যালেরিয়া জ্বরকে আটকানোর জন্যে বা প্রতিকার করার জন্যে আমাদের বাড়ির চারপাশে যেসব বন জঙ্গল আছে সেগুলো কেটে ফেলতে হবে এবং সেগুলোকে ভালো করে পরিষ্কার রাখতে হবে ব্লিচিং পাউডার বা ফিনাইল আছে ছড়িয়ে সেগুলোকে প্রতিকার করতে হবে আর যেসব জায়গায় জল জমছে সেই সব জায়গায় যেন না মশা বা জন্মাতে পারে ডেঙ্গু ম্যালেরিয়া না হতে পারে সেই সব জায়গাগুলো আমাদের নজর রাখতে হবে এবং জ্বর যখন হবে তখন কোনো ছোটোখাটো ডাক্তার না দেখিয়ে যদি স্বাস্থ্যকেন্দ্রে পারফেক্টভাবে চিকিৎসা করো আমার মনে হয় ডেঙ্গু ম্যালেরিয়া জ্বর নির্মূল হয়ে যাবে বা সেরে যাবে যদি কেউ কেউ অবহেলা করে ওই রুগীকে যদি ঘরে ফেলে রাখে বা কোনো ছোটোখাটো ওষুধ বা কোনো কিছু খাওয়ায় তাতে মনে হয় তাতে খারাপই হবে এবং তার জ্বর বা রোগ সারবেই না তাতে শরীরের ক্ষতি হবে এবং বাড়ির লোকও হ্যারাসমেন্ট হবে এবং ওই যে ডেঙ্গু বা ম্যালেরিয়া আশেপাশে ছড়িয়ে পড়লে দেখবেন সেটা গোটা পাড়া বা কোনো মহল গোটা ভর্তি হয়ে গিয়েছে তাতে সবাই মিলে মশার জন্যে যেসব করার দরকার এবং রাত্রেবেলা মশারি ফেলে বা ধূপ জ্বেলে শোবে তবে ধূপ যে এখন উঠেছে তার জন্যে সব সময় ধূপ জ্বাললে চলবে না কেন ওই ধূপ আমাদের নিঃশ্বাস বা শ্বাসকষ্টের প্রচুর ক্ষতি করে এবং বাচ্চাদেরও প্রচুর ক্ষতি করে কেননা একটা ধূপ জ্বাললে ঘরে দেখবেন মশা তো মরে যাচ্ছে কিন্তু তার সঙ্গে সঙ্গে অনেক কীটপতঙ্গও মরে যাচ্ছে তাহলে কীটপতঙ্গ যদি মরে যায় তাহলে মানুষের শরীরে কতটা এফেক্ট পড়ছে সর্বদা ধূপ ব্যবহার করা ঠিক না এবং মশারি খাঁটিয়ে শোয়াটাই ভালো